আমাদের গ্রামের যুবকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য বলতে গেলে যেটা বোঝা যায় সেটা হল কলকাতা কেননা আমাদের সামনের যে সমস্ত যুবকরা নতুন কাজ শিখেছে তারা বাইরে না গেলে সেরকম কাজের সুযোগ সুবিধা পায় না কেননা আমাদের গ্রামে সেরকম কোনো কাজের ব্যবস্থা নেই চাষবাস আর পশুপালন এগুলো ছাড়া আর অন্য কোনো জীবিকা নেই তাই তাদের বাইরে না গেলে ভালো রোজগার করতে পারবে না সেই রোজগারের তাগিদে তারা চাষবাস ছেড়ে দিয়ে বাইরে যায় এবং সেখানে আরও বড় নতুন নতুন কাজ শেখে এবং সেই কাজ করে পয়সা উপার্জন করে নিয়ে আসে এবং সেই টাকা পয়সা থেকে তার বাড়ির বাচ্চা বুড়ো সবারির মুখে আনন্দ এবং হাসি ফোটে আর তাদের নিজেদেরও ইচ্ছা পূরণ হয় তার সাথে সাথে চাষবাসটাও যে তারা করে না সেটা নয় তার বাড়ির যে সমস্ত পরিবারের সদস্যরা আছেন তারা চাষবাসটাকে এগিয়ে নিয়ে যায় এবং যুবকেরা যায় তাদের বাইরের গন্তব্যে সেখানে ভালো ভালো কাপড়ের দোকান এবং বড় বড় কারখানা কলকারখানা রয়েছে সেখানে কাজ করে নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে এবং সেখান থেকে তারা টাকা পয়সা পায়